হ্যাঁ বই ছাড়াও আমি একটি পত্রিকা পড়ি সেটা হচ্ছে উনিশ কুড়ি পত্রিকা সেখানে বিভিন্ন ধরনের সানডে সাসপেন্ড রিলেটেড ঘটনা লেখা থাকে যেগুলো আমার ভালো লাগে এবং বিভিন্ন অনেক জীবনের নতুন চিরাচরিত জীবনের বিভিন্ন অধ্যায়ের কথা লেখা থাকে বিভিন্ন সাজগোজের কথা লেখা থাকে পোশাক আশাকের কথা লেখা থাকে তাছাড়াও ছোট ছোট সেখানে বিভিন্ন ধরনের গল্প থাকে যেগুলো পড়তে ভালো লাগে যেগুলো পড়ার ফলে আমার নতুন নতুন সেই গল্পে বিভিন্ন অনেক সময় অনেক উনিশ কুড়ির গল্পে অনেকগুলি বিভিন্ন কন্টিনিউয়েশন থাকে সেই সমস্ত কন্টিনিউয়েশন পড়ার একটা যে তাগিদ বা একটা উদ্বেগ থাকে কারণ আমি একটা পুরো মাস অপেক্ষা করি একটা ম্যাগাজিন বেরনোর জন্য সেই ম্যাগাজিনটা আমার ভালো লাগে এই ম্যাগাজিনের মাধ্যমে ছোট ছোট গল্প জানতে পারি যেমন বিভিন্ন সাজ পোশাকের সম্বন্ধে জানতে পারি জামাকাপড়ের নতুন ধারণা পাওয়া যায় চলচ্চিত্র জীবনে নায়ক নায়িকাদের জীবনী সম্বন্ধে কোনও ছোট ছোট কথা লেখা থাকলে সে সমস্ত জানতে পারি বাজার দরের কোনও বিশেষ ঘটনা লেখা থাকলে সেগুলো জানা হয় যা স্বাভাবিকভাবেই ব্যস্ততার জীবনের মধ্যে জানা হয়ে ওঠে না সেটাই উনিশ কুড়ির মাধ্যমে জানতে পারি